আমি প্রায়ই গ্রাম পরিদর্শন করি কারণ আমার বাপের বাড়ি গ্রামে গ্রামের যে সুন্দর পরিবেশ সেটা আমাকে খুবই আকর্ষণ করে আমি যেখানে থাকি সেখানে কল কারখানার ধোঁয়া সব সময় যানজট যেন একটা বদ্ধ পরিবেশ কোনো খোলামেলা নেই কারোর সঙ্গে ঠিকমতো কথাবার্তাও বলতে পারি না যেন মনে হয় দম আটকে আসছে তাই গ্রামকে আমার খুবই ভালো লাগে গ্রাম আমি ভীষণ ভালোবাসি গ্রামে যে সবুজ সমারোহ চারিদিকে গাছপালা মাঠে মাঠে সবুজ খেত দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে সেখানে খোলামেলা আবহাওয়া খোলামেলা পরিবেশ বিশুদ্ধ বাতাস যেন একটা মনোরম পরিবেশ তাই আমি প্রতি মাসেই একবার হলেও গ্রামের বাড়িতে যাই এবং সেখানে থেকে আসি আনন্দ উপভোগ করি